হ্যালো হ্যালো নমস্কার স্যার হুম আপনি যে বলছিলেন কী জুয়েলারি দরকার আপনার সেই কী কী বা কবে আসছেন সেই নিয়েই বলছিলাম আর কি হ্যাট কেন পারব না কেন পারব না পারা তো যাবে কিন্তু তাই পাঠিয়ে তো দেবো কিন্তু দামটা বেশি পড়ে যাবে বুঝতে পারছেন হ্যাঁ কিন্তু আমরাও ধরুন যেই জিনিসটা আমরা তো মজুরি আমরা তৈরি করছি আমরা সেই মতো কিন্তু দাম পাচ্ছি না বুঝতে পারছেন আমরা যাই বলুন তুলতে যাই বা ইয়ে করি সেখানে তো একজনকে লাগবে না আপনি নিজে এসে দেখে নিয়ে গেলে একটা আলাদা ব্যাপার ছিল ঠিক আছে আমরা নয় পাঠিয়ে দেবো বুঝতে পারছেন অসুবিধা হবে না একবার পাঠিয়ে দিচ্ছি নয় দাবী বলতে দেখুন আমরা প্রত্যেকটা জিনিস তৈরি করছি কিন্তু আমরা সেই মতো ন্যায্য মূল্য পাচ্ছি না এবারে যখন আপনারা ওটা নিচ্ছেন আমি কোন দোকানে রয়েছি যে সব সব সব গলার নেকলেস বলুন হাতে চূড় কানের তার পরে আপনার সব রকমেরই করছি মাথার টায়রা সব ধরনেরই করছি আপনি যেরকম বলবেন আমরা সেরকমই অর্ডার নিই নিয়ে আমরা তৈরি করে দিই কিন্তু সমস্যা হয়ে যাচ্ছে স্যার আমাদের কিন্তু দামটা একটু বাড়াতে হবে আপনি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আপনারা তো দিচ্ছিলেন না কারিগরদের যে পার ডে রোজ তিনশো টাকা করে এখন কিন্তু ওইখানে সাড়ে তিনশো করে করতে হবে কারণ জিনিসের দাম বাড়ছে আপনাদের সব জিনিসের দাম বিক্রি করছেন যখন তখন দাম বাড়াচ্ছেন কিন্তু আমাদের তো মজুরি তো বাড়া বাড়ছে না ওই জন্যে এখন আমাদের সবাই প্রত্যেকেই বলছে ওটা মিনিমাম সাড়ে তিনশো চারশো করতে হবে অনেকটা হলেও কিছু করার নেই স্যার কারণ এখন তো সব জিনিসের দাম বাড়ছে বুঝতে তো পারছেন ঠিক আছে তাই হোক এখন দেখুন এইবারটা এইবারে দেখা যাক পরের বারে এখন যা হবে হবে এইবারটা এখন তাই করি হ্যাঁ তাই হোক ঠিক আছে পাঠিয়ে দেবেন আমরা সাত দিনের মধ্যে করে দেবো সাত দিন

চেষ্টা করব পাঁচ দিনের মধ্যে কারিগর একটু বেশি লাগে আর কি আর সাত দিন হলে একটু কম লাগবে ঠিক আছে স্যার দেখেশুনে করে দেবো আপনিও একটু দেখেশুনে ব্যবস্থা করে দেবেন হ্যাঁ ঠিক আছে